খেলাধুলার জন্য এখানে যারা আঘাতপ্রাপ্ত হয় তাদের জন্য এই আমাদের বড়শূলে কোনো সুযোগ সুবিধা নেই যদি কোনো ভালো খেলোয়াড় হয় সেই ক্ষেত্রে সরকার থেকে দেওয়া হতে পারে স্বাস্থ্য সুবিধা তো অবশ্যই আছে অনেক সরকার থেকে তো এখানে গ্রামের ক্ষেত্রে আমাদের এখানে কোনো সুযোগ সুবিধা বলতে গেলে নেই অঞ্চলের ধন্যবাদ